বর্তমান দিনে ভারতের ফ্যাশান শো আরো অনেক অনেক উপরে উঠেছে অনেক উন্নতি করেছে এবং মানে আমি মনে করি কাপড়ে পরিবর্তন আসা দরকার নতুন নতুন প্রযুক্তিবিদ্যার সাথে সাথে নিজেদেরকে আপডেট করা নিজেদেরকে আরো মর্ডান করার এটা দরকার আছে এবং বিদেশি ফ্যাশান শো আমাদের ভারতকে অনেক অনেকভাবে প্রভাবিত করেছে বিদেশি কাপড় পরা জামা কাপড় ফ্যাশান শো ফ্যাশান শোগুলো করে করে আমাদের মানুষ ভারতে ফ্যাশান শোটাকে আরো ইমপ্রুভ করেছে আরো অনেক নতুনত্ব জিনিস এনেছে হ্যাঁ জামা কাপড় তো অনেক ধরনের পছন্দ করি ওয়েস্টার্ন ইন্ডিয়ান সব কিছুই পরতে পছন্দ করি হ্যাঁ এই সব জিনিস আমরা বেশিরভাগ অনলাইন থেকে কেনা পছন্দ করি দোকানে আছে দোকানে অনেক মার্কেট আছে কিন্তু সব থেকে বেশি আমরা অনলাইন থেকেই কিনতে পছন্দ করি কিন্তু এই বিদেশি কাপড় আসুক আমাদের ভারতকে আরো অনেক উন্নতির জায়গায় তুলে নিয়ে গেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে এক দিন ভারত অনেক শীর্ষে পৌঁছাবে এই ফ্যাশন শোতে অনেক ভারত বিদেশি রিয়েলিটি শো দেখে আমরা ভারত সেই দিকে সেই পথে অগ্রসর হতে হয়